আমার প্রিয় খাবার হলো ভাত ডাল একটু সবজি তার সঙ্গে মাছ কিংবা একটু মাংস এটাই আমি বেশী পছন্দ করি তাও একটু চাটনি হলে আরও ভালো হয় আর রাত্রের দিকে ডাল রুটি কিংবা সবজি রুটি একটু মিষ্টি এগুলোই আমি বেশী পছন্দ করি অবশ্য আমি কোনো হোটেলে বা রেস্টুরেন্টে খেতে পছন্দ করি না তার কারণ ওই যে লোকগুলো যেলা যারা রান্না টান্না করে তাদের দেখেছি তাদের দেখলে যেন আমার একটু কিরকম লাগে আমি কারো হাতে সহজে খেতে পারি না আমি যেন একটু ঘৃণা ঘৃণা বোধ করি সে কারণেই আমি ভাবি যে ঘরে বসে রান্না করলে মা কাকিমারা যখন রান্না করে দেন সেটা আমি চোখের সামনে দেখতে পাই বা পরিষ্কার পরিচ্ছন্ন এটাই আমার মনে হয় তাই আমি বাড়ির বাইরের রান্নাগুলোকে পছন্দ করি না বাড়িতে বসে বাড়ির খাবার আমি বেশি পছন্দ করি সেকারণেই আমি বাড়ির খাবারই বেশী পছন্দ করি